স্কুলে তো প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতায় আমি তো অংশগ্রহণ নিয়েছি নাম দিয়েছি পুরুস্কার ওর মধ্যে থাকে মানে মেডেল কোনোটা থাকে মানে গ্লাস বাটি কাপ এই সবই থাকে পুরুস্কার হিসাবে যেগুলো দেওয়া হয় বাচ্চাদেরকে টিফিনও দেওয়া হয় তার ভিতর থেকে আমি অংশ নিয়েছিলাম অংশগ্রহণ করেছিলাম মেডিকেল চেয়ার যাতে আমি থার্ড হয়েছিলাম আর তারপরে ওতে আমার টিফিন বক্স একটা দিয়েছিলো তারপরে নিয়েছিলাম স্কুলে যে রবীন মানে কোনো অনুষ্ঠানের নাচগুলো হয় নৃত্য সেই নৃত্যতে প্রোগ্রামে আমি নিয়েছিলাম নৃত্যতে আমি ওখানে সবাই মানে ওই স্কুলের প্রোগ্রামে তো নৃত্য একা একা তো হয় না অনেকজন নিয়েই হয় তো সেই কারণে ওকানে অনেক আমাদের টিম ছিলো টিম নিয়েই আমরা নিত্রয়ে অংশগ্রহণ করেছিলাম আমি বেশ আমি নৃত্য করতাম যেহেতু আমি নৃত্য পছন্দ আমার সেই কারণেই আমি নৃত্যতেই আমি যতোবার আমার স্কুলে কোনো প্রতিযোগিতা হয়েছে কোনো কিছু অনুষ্ঠান হয়েছে তো আমি প্রতিযোগিতার মধ্যে নৃত্যকেই আমি নৃত্যতে আমি অংশগ্রহণ করেছি আর নৃত্য থেকেই আমার সমস্ত কিছুই সেও মানে বেশি অংশটাই পুরুস্কার নৃত্য থেকেই আমার হয়েছে এটুকুই আমি আমার স্কুল থেকেই আমি নিয়েছি ব্যাস আর কিছুই না